আমার রাজ্যের সরকার আমার রাজ্যের সংস্কৃতিকে সংস্কৃতি বা সংস্কৃতি ভূমিকে বিভিন্নভাবে সমৃদ্ধ করেছেন যদি বলি কীভাবে তার বিভিন্ন মন্দির বা যেগুলো ধর্মীয় স্থান বা সাংস্কৃতিক যেগুলো অনুষ্ঠান যেমন দুর্গা পুজোতে সংস্কৃতি যাতে আরো ভালোভাবে ফলাফল করা যায় যাতে আরো সাফল্যমণ্ডিত করা যায় সেজন্য রাজ্য সরকার টাকা দিচ্ছে যাতে প্যান্ডেলগুলো ভালোভাবে করা যায় বা পূজাঅর্চনা ভালোভাবে করা যায় এই জন্য এছাড়াও আরো ধর যে কোনো মন্দির বা প্রতিষ্ঠানে ধর্মীয় প্রতিষ্ঠানে সেখানে তাদের যাতে আরো উন্নতি করতে পারে সেই জন্য কী করছে তারা অর্থ দান করছে এবং সেই অর্থ কাজে লাগিয়ে সেই মন্দিরের উন্নতিতে কাজে লাগাচ্ছে মন্দিরকে আরো আকর্ষণীয় করে তুলে যাচ্ছে তারপর মন্দিরের উন্নতিতে সাহায্য করছে এছাড়াও ঠাকুরের যাতে উন্নতি করে ঠাকুরের যাতে উন্নতি করে তার জন্য কোনো গয়না বা আরো কিছু এবং দর্শনার্থীরা যারা আসে তাদের এসে যাতে কোনো না অসুবিধা হয় তো সেই অসুবিধে যাতে না হয় যাতায়াতের সমস্যার জন্য সেই দিকে নজর দিতে হবে এই জন্য আমার রাজ্যের সংস্কৃতি বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করে চলেছে এবং এইভাবে রাজ্যের সংস্কৃতি আমাদেরকে উন্নত করে চলেছে